কিছু খাবারের তালিকাগুলো হলো যেমন ভাত মুসুরির ডাল তারপর মুগ ডাল তারপর মাছের ঝোল তারপর পাঁপড় ভাজা মটর ডাল পটল ভাজি পটল পোস্ত রুই মাছ কাতল কালিয়া দই চিংড়ি মুরগির মাংস পাঁঠার মাংস বিরিয়ানি পোলাও কোপ্তা কারী ফ্রায়েড রাইস দই পনির মুড়িঘণ্ট মাছের ঘণ্ট মোমো চাউমিন এগ রোল চাট বার্গার ভেলপুরি কাবলি ছোলা আলু পোস্ত ঝিঙে পোস্ত ভাজা ডিম ডিমের কালিয়া কচুর শাক ঢেঁকির শাক ডাঁটা শাক লাল শাক ঢেঁকি পাতুরি লাউয়ের ঘন্ট বাঁধাকপি ঘন্ট লুচি পরোটা চিলি চিকেন চিলি পনির ডিমের কালিয়া করলা ভাজি সর্ষে ইলিশ খিচুড়ি চাটনি ভেটকি মাছের পাতুরি লঙ্কা চচ্চড়ি শুঁটকি মাছের চাটনি শুঁটকি মাছের চচ্চড়ি গুঁড়ো মাছ চচ্চড়ি পাবদা ঝোল ইত্যাদি